হ্যালো হ্যাঁ বলছি এটা কী খাবার দিয়েছেন আমাকে কেন এই লুচি আর পোহা কেন এটা কেন একসাথে খাবো আমি

সবাইকে দেওয়া হচ্ছে মানে যে আমাকে দেওয়া হবে এমন তো কোনও কথা নেই তো তো সবাই খাচ্ছে বলে যে আমাকে খেতে হবে এমন কোনও তো বাধ্যকতা নেই তো আমি বা কেনই বা খাবো এই সকালে সামান্য এই লুচি আর পোহা খেয়েই কাটাবো সকালে এর সাথে কোনও চা নেই বিস্কুট নেই শুধু এই লুচি আর পোহা আপনাদের হোটেলের নিয়মশৃঙ্খলা বড্ড মানে অনেকটাই খারাপ আগে জানলে কখনও এখানে আসতাম না দেখুন আমি মালিককে কমপ্লেন করতে বাধ্য হবো এই বিষয় যে আপনার হোটেলের মানে কাস্টোমারদের ঠিকঠাক ব্যবহার করতে পারছে না আপনার হোটেলের কর্মচারীগুলো আমি যখন হোটেল বুক করছি তখন তো একবার বলে দেওয়া উচিত ছিল শুভবাবু হোটেলের নিয়ম শৃঙ্খলাগুলো তখন তো কিছুই বলেনি তখন শুধু পেমেন্টটাই নিয়ে গেছে উনি মানে মোটা অঙ্কের টাকা পেমেন্টটাই শুধু বিল করে গিয়েছে উনি না না আমি একদমই ভুল করছি না আমি কেন জিজ্ঞাসা করবো আপনাদের তো বলে দেওয়া উচিত তো হোটেলে এই এই খাবার আছে আমাদের হোটেলের দুপুরে লাঞ্চ এটাই বা দেওয়ার নিয়ম বললে তো হবে না আমাকে অন্য খাবার দিতে হবে আমি খেয়ে থাকতে পারবো না এই সকালে এই খাবার আগে জানলে কখনোই আসতাম না এবারে আপনাদের হোটেলের পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভালো নয় মানে অন্যান্য হোটেলে আমি গিয়েছি কিন্তু আপনাদের হোটেলে খাবার যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা তেমনই